আমার প্রিয় খেলা ক্রিকেট আমি অনেক ছোটোবেলা থেকে ক্রিকেট খেলা দেখি এবং আমার প্রিয় খেলোয়াড় শচিন টেন্ডুলকার এবার ওনার আগে প্রচুর খেলা আমি দেখেছি ওনার খেলা হলে আমি সব কিছু কাজকর্ম ছেড়ে দিয়ে খেলাধুলায় দেখ খেলা দেখতে বসে পড়তাম এবার আমিও একটু ক্রিকেট খেলতাম কিন্তু পরিবারিক কারণে একটু পয়সাাকড়ির জন্যে খেলাধুলা ঠিকমতো করতে পারিনি কিন্তু আমি ক্রিকেটকে খুবই ভালোবাসি শচিন তেন্ডুলকারকে আমি ভগবান হিসেবে ভাবি যে উনি একজন খুব বড়ো মাপের প্লেয়ার এখন তো অনেকেই এসছে অনেক খেলাধুলাও হচ্ছে কিন্তু আগের মতো আর আমার ক্রিকেট দেখতে ভালো লাগে না তবুও দেখি যেহেতু ক্রিকেটকে ভালোবাসি শচিন তেন্ডুলকার রিটায়ার হওয়ার পর থেকে অনেকটা খেলা এখন দেখা কমে গেছে আগের থেকে কম দেখি এখন তো অনেক ভালো ভালো প্লেয়াররাও এসছে তারাও কিছু খারাপ খেলে না তাদেরকে ছোটো করা ঠিক হবে না তখনকার দিনে একরকম ছিলো এখনকার খেলোয়াড়রা একরকমভাবে খেলাধুলা করে সব কিছু টেকনিক বদলে গেছে তবুও শচিন টেন্ডুলকার আমার হচ্ছে জীবনের আদর্শ আমার হচ্ছে ভগবান